হ্যালো আমার গাড়ির গুলো একটু ঝাল দিতাম সারাই করতাম গাড়িটাড়িগুলো আচ্ছা এটা কোথায় ওটা কোথায় জায়গাটার নাম কী আচ্ছা ঠিক আছে ওখানে রেটপত্তর কী রকম যাচ্ছে বডির ওয়ারিং ওয়ারিং হয় ওখানে

তো ওখানে পুজোর কোনো অফার চলছে না এমনি বাইকের বডি কিরকম পড়বে আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনলাম যখন আমনাদের গ্যারেজটার নাম আর একবার বলুন গ্যারেজটার নাম আর একবার বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই যাবো তাহলে আপনাদের ওখানে ঠিকানাটা

তালে রাখছি হ্যাঁ হুম